কৃষকেরা কৃষিকাজ ছাড়াও যে কাজটি করে আমাদের দেশে প্রচলিত একশো দিনের কাজ তো কৃষকেরা অবসর সময়ে এই একশো দিনের কাজ করে তাদের জীবনযাপন নির্বাহ করে এবং একশো দিনের কাজ ছাড়াও যেটা করে গাছ রোপণ রাস্তার ধারে বিভিন্নরকম গাছ লাগানো হয় গাছ আমাদের জীবনযাপনের ক্ষেত্রে ভীষণ উপকারি একটা জিনিস এবং এটা কি হয় কৃষকেরা ব্যবসাও করতে পারে গাছগুলো লাগায় গাছগুলো লাগিয়ে যখন বড়ো হয় তারা বিক্রি করে সেগুলো ব্যবসার কাজে লাগায় এবং তাদের জীবনযাপন নির্বাহ করে